হ্যাঁ আমি ছোটোতে যখন আমার বয়স খুবই ছোটো ছিল যখন স্কু বিদ্যালয়ে পড়তাম তখন আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমি স্থান অর্জন করতাম প্রথম বা দ্বিতীয় এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে আর সেটা নিয়ে সেরকমভাবে মনোযোগ দেওয়া হয়নি সেরকম খুবই দক্ষ আমি ছিলাম না এটায় এটা আমার ভালো লাগতো আমি সেরকমভাবেই করতাম এবং এটা আঁকা এটার জন্য আমি পরে আর কখনই কোনো আন্ত পরীক্ষা সেরকমভাবে দিইনি